ছবি তোলার জন্য আমি সাধারণত কোনো ক্যামেরা এখন পর্যন্ত কিনি নি তো আমার ফটোগ্রাফি এইজন্য ভালো লাগে এখন তো সবারই হাতেই ফোন আছে তো ফোনে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরা দিয়ে অ্যাঙ্গেলগুলো কোন দিক থেকে তুললে ছবিটা বেশ ভালো আসবে ছবি এডিটিংটা কি সুন্দর করা যায় এইগুলো মাথার মধ্যে খেলে এইটা আমি দেখেছিলাম আমার ভাইয়ের কাছ থেকে আমার ভাই করতো ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম যে নিজের ফটো বা অন্যের ফটোকে কীভাবে বেশি করে সুন্দর করা যায় তো সেই জন্যই আমি ছবি তুলতে বেশি পছন্দ করি তো ছবি তোলার পেছনে এটাও কারণ আছে যে একটা মানুষের স্মৃতি থাকে যে একটা মানুষ কিছু ভুলে গেলো বা কিছু একটা পেছনে ফেলে গেলো যেটা সে পরে ছবি দেখে বুঝতে পারে যাতে ওই ছবিটার মধ্যে সে তখন কীভাবে সময়টা কাটিয়েছিলো সেটা যেমন সে বুঝতে পারে তো এই জন্য আমি ছবি কিছু তুলে রাখি আমার কিছু ছবি তো অবশ্যই গ্যালারিবদ্ধ করা আছে যেগুলো আমি না না রেখে থাকতেই পারবো না তো এরকমই কিছু ব্যাপার ছবির মধ্যে থাকে তো সেই জন্য আমি ছবি তুলতে খুব পছন্দ আর ছবি তুলতে পছন্দ করার থেকেও ভালো নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়া নিজেকে সবার সামনে দাঁড় করিয়ে দেওয়া এটাও আমার খুব ভালো লাগে